শিক্ষা এবং নীতি দুটো একই জিনিস নয় শিক্ষিত হলেই যে নীতিবান হবে এর কোন মানে নেই নীতিবান হওয়ার জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন খুব বেশী আছে বলে আমার মনে হয় না কারণ আমি মনে করি যে শিক্ষাক্ষেত্রে কেউ যদি বিদ্যাসাগর মহাশয়ের দ্বিতীয় ভাগ বইটি ভালো করে অধ্যয়ন করেন তাহলেই সে নীতিবান হতে পারে সদা সত্য কথা বলিবে কখনও কাহারও দ্রব্য চুরি করিবে না এগুলোতেই আমাদের নীতিশিক্ষার বিকাশ ঘটতে পারে এর জন্য বিশাল শিক্ষিত হওয়ার বা শিক্ষালাভের প্রয়োজন নেই আর শিক্ষা শিক্ষিতরা যে সবসময় নীতিবান হয় তা নয় আমরা বড়ো বড়ো অনেক প্রাচীনকাল থেকেই অনেক শিক্ষিত ব্যক্তিদের দেখেছি তাহারা বা অনেক জমিদার ও রাজারা দেখেছি তারা শিক্ষার অনেক শিক্ষালাভ করলেও নীতির দিক থেকে ছিলেন কূটনৈতিক এবং বিশেষ নীতি মেনে চলতেন না